আমি পরিদর্শন করেছি এমন সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল দিঘা তার কারণ দিঘার সমুদ্র সৈকত আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে এই দিঘার সমুদ্র সৈকতে রয়েছে বিপুল পরিমাণ জলরাশি বিপুল পরিমাণ ঢেউ যা দেখে আমার মন ভরে যায় আমি দিঘায় সমুদ্র সৈকতে গিয়ে স্নান করি বসে বসে ঢেউয়ের ধাক্কা অনুভব করি আর পারে উঠে আমি ডাব খাই ওখানে ডাবের দাম অত্যন্ত কম দিঘাতে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই যা খুবই আনন্দদায়ক দিঘায় রয়েছে চিংড়ি মাছের রেসিপি অনেক কিছু রেসিপি যা আমার মনকে আকর্ষণ করে আমাদের এখানে যে সূর্য ওঠা দৃশ্য তার থেকে হাজার হাজার হাজার গুণ ভালো দিঘায় মোহনায় সমুদ্র ওঠা দৃশ্য সূর্য ওঠা দৃশ্য এই সূর্য ওঠা দৃশ্য আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করে দিঘায় রয়েছে উল্লেখযোগ্য পার্ক যে পার্কে রয়েছে বিনোদনের সমগ্র ব্যবস্থা সুসজ্জিতভাবে